ফার্স্টে এটিএম বক্সের যে কার্ড হোল্ডার হয় সেই কার্ড হোল্ডারে এটিএম কার্ডটিকে ঢুকিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে নিজের পিন নম্বর দিয়ে কন্টিনিউ করে করতে হবে তারপরে উইথড্রলের অপশান আসবে উইথড্রলের অপশান আসার পর তিনটে অপশান আসবে সেভিংসের সেভিংস অপশানটিকে ক্লিক করে সেভিংস অপশানে ক্লিক করার পর রিসিপ আপনি নেবেন কি না সেই অপশানটি আসবেন আপনি যদি রিসিপ নিতে চান তাহলে ইয়েস করতে হবে যদি রিসিপ না নিতে চান তাহলে নো করতে হবে রিসিপ তারপরে সেটার পরে যদি আপনি নেন তাহলে ইয়েস করার পরে আপনাকে যতো টাকা বার করবেন সেটা ইউজ করতে এন্টার করতে হবে এন্টার করার পরে আপনি যে অ্যামাউন্টটা নেবেন সেটা পর কারেক্ট লিখতে হবে এবং প্লিজ ওয়েট লেখা থাকবে তারপরে সেটিকে প্লিজ ওয়েট করতে হবে কিছুক্ষণ দাঁড়ানোর পর আপনাকে কার্ডটা বার করে নিতে বলবে আপনি সেই কার্ডটি বার করবেন এবং তার কিছুক্ষণের পরে আপনাকে সেই যেই অ্যামাউন্টটা আপনি লিখবেন সেই অ্যামাউন্টটা আপনার কাছে চলে আসবে